বলুন দেখুন আমাদের ইন্সটিউটটা হচ্ছে যে আসানসোল ইন্সটিটিউট অব নার্সিং তো এটি হচ্ছে আসানসোলের আমাদের সব থেকে বড়ো ইন্সটিটিউট তো এখানে ভর্তির আচ্ছা আপনার মেয়ের বয়েসটা কত বলবেন আচ্ছা পড়াশোনা কদ্দুর আচ্ছা আসলে কি বলুন তো ব্যাপারটা আমাদের এখানে সায়েন্সের হলে ভালো হয় তো মানে বিজ্ঞানের দিক থেকে বিজ্ঞানের ছাত্রছাত্রীরা হলে আমরা একটু ভাবি ইয়ে করি তো আপনারটা যদি কলা বিভাগে আছে তো সেক্ষেত্রে আমি দেখছি এমনিতে আমাদের ভর্তির টাকা হচ্ছে পঁচিশ হাজার টাকা তো আপনার কিন্তু দশ হাজার টাকা বেশি লাগবে কারণ কি যারা বিজ্ঞান বিভাগের ছেলেমেয়ে নয় তাদেরকে আমাদের এখানে একটা করে বিশেষ ক্লাস দেওয়া হয় বিশেষ শিক্ষকের দ্বারা ঠিক আছে তো সেই জন্য আপনার মেয়ের কিন্তু টাকাটা বেশি লাগবে তো সেইভাবে আপনি পার ইয়ে করতে পার হ্যাঁ পঁচিশ না না সেটা আমি বুঝলাম সেটা সেটা আমি বুঝলাম আসলে ব্যাপারটা কি বলুন তো মানে আমাদের ইন্সটিটিউটটা এত বড়ো আমাদের এত হসপিটালের সাথে টাই আপ করা আছে না মানে এত যোগাযোগ করা আছে যে আমাদের এখান থেকে আপনার মেয়ে যদি কোর্স করে বেরোয় তো তার চাকরি একদম অনিবার্য বুঝলেন তো আমাদের এত হসপিটালের সাথে আমাদের যোগাযোগ করা আছে যে এখান থেকে কোর্স করে এখানে এত ভালোভাবে শেখানো হয় আর এখানে দুরকমের ক্লাস দেওয়া হয় আপনার তো মানে যেটা কাগজে কলমে লেখা হচ্ছে সে সেটার তো ক্লাস রয়েছেই প্লাস হাতে তার সাথে হাতে করিয়ে দেখানো হয় যে কীভাবে কী করা যায় তার জন্য আমরা ডাইরেক্ট হসপিটালের সাথে যোগাযোগ করেছি আমরা হ্যাঁ এটা এটা আপনার দু দুবছরে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দুবছরে আপনার কোর্সটা শেষ হয়ে যাবে আপনার কোর্সটা দুবছরই লাগবে আর সপ্তাহে দুদিন করে ক্লাস করবে দুদিন করে ক্লাস করবে মানে দুদিন এখানে ক্লাস করবে আর একদিন করে ওকে আমরা হসপিটালে নিয়ে যাবো সেটা এখন না সেটা অবশ্যই ছমাস ক্লাস করাবার পর কিছুটা আগে শিখে যাক তারপর সেখানে একদম হাতে করে ধরে শেখানো হবে কী হচ্ছে না হচ্ছে আপনি যে ভাবছেন না যে টাকাটা বেশি লাগছে বেশি কিচ্ছু নয় কিন্তু যেভাবে শেখানো হবে না তার কাছে কিন্তু টাকাটা কিচ্ছু নয় আর একটা জিনিস তো বুঝুন যে এটা কোর্সটা শেষ হওয়ার পর কোথাও কিন্তু এরকমভাবে হাতে করে হসপিটালে নিয়ে যায় না সবাই কিন্তু নিজেদের কাছেই না ওই পুতুল দিয়েই হয়তো শেখায় কিন্তু আমরা কিন্তু একদম সোজাসুজি হসপিটালের সাথে যোগাযোগ রেখেছি একদম ওখানে নিয়ে যায় এখানে কোর্সটা করাবার পর আমরা ওখানে গিয়ে একদম মানুষের উপরেই ওদেরকে শেখানো হয় ঠিক আছে তো সে না পঁচিশ হাজারের সাথে দশ হাজার আপনাকে আরও যোগ করতে হবে পঁয়ত্রিশ লাগবে সেটা এই এখন এখন লাগবে হ্যাঁ এরপর লাগবে আরও আপনার ছমাস পর আবার তারপর থেকে আপনার পাঁচ হাজার করেই দেবেন ছমাস পর বুঝলেন তো ছমাস পর পাঁচ হাজার করে দেবেন মানে মোটামুটি আপনার চল্লিশের মধ্যেই হয়ে যাবে মানে আপনি এখন এই এই চল্লিশের মধ্যেই আমাদের হয়ে যায় কিন্তু আপনার যেহেতু সায়েন্স বিজ্ঞান বিভাগটা নেই বলেই টাকাটা একটু বেশি লাগছে আমাদের এখানে তো এছাড়াও হুম

না না ঠিক আছে আমরা আমাদের আপনি যখন বললেন আমরা আমাদের ইন্সটিটিউশনে যত মেম্বাররা সদস্যরা আছি আমরা সবাই মিলে বসে দেখবো যদি আমাদের উচ্চ মানে আমাদের যে উঁচু স্তরে বসে আছেন তাদের সাথে একবার কিন্তু আমি আপনাকে কথা না আমি আপনাকে কথা শুনুন শুনুন শুনুন আমি আপনাকে কথা দিতে পারছি না ঠিক আছে কিন্তু আমি তাদের কাছে একটা আবেদন জানাতে পারি ঠিক আছে এবারে কি করবেন সেটা তাদের ব্যাপার ঠিক আছে হুম